শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে না আসার সবচেয়ে বড় কারণ হল অবকাঠামো গ্রাম্য এলাকায় এমন কিছু স্কুল রয়েছে যেগুলোতে পরিকাঠামোর খুবই অভাব যদি দেখা যায় গ্রাম্য এলাকার একটা হাই স্কুলে দু থেকে আড়াই হাজার জন শিক্ষার্থী রয়েছে সেখানে শিক্ষক সংখ্যা মাত্র দশজন অথবা এমনও দেখা গিয়েছে স্কুল পরিকাঠামো এমন যে বসার জায়গা নেই বসার ঘর নেই চক ডাস্টার পেনসিল কিচ্ছু নেই এই অবকাঠামোর জন্যই শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে চায় না